আমি আপনার রেস্টুরেন্ট থেকে দুটো ম্যাগি দু প্লেট চিকেন চাউমিন এবং দুটো এগ রোল এবং দুটো আইসক্রিম অর্ডার করেছি কিন্তু দুটো আইসক্রিমের মধ্যে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবল নেই এই দুটো আইসক্রিম আমি ক্যানসেল করতে চাই যদি ক্যাশ অন ডেলিভারি ছাড়া অন্য কোনো অপশন থাকে তাহলে সেইভাবে টাকা নেওয়ার অনুরোধ জানাচ্ছি